যে কোনো শিল্প মূলত নদীর ধারেই তৈরি হয়ে থাকে আমাদের পশ্চিমবঙ্গে সেরকম অনেক রকম শিল্প গড়ে উঠেছে তার মধ্যে কিছু হল পাট শিল্প সোলার এনার্জি সিস্টেম চা শিল্প চাল শিল্প ইত্যাদি যেগুলো আমাদের পশ্চিমবঙ্গে নানান জায়গায় তৈরি হয়ে থাকে এবং দেশ বিদেশে সেগুলো পাঠানো হয়ে থাকে সেই কারণে আমাদের শিল্পের জন্য পশ্চিমবঙ্গের একটা নাম হয়ে আছে